হ্যাঁ আমি মনে করি শিশুদেরকে বাংলা ভাষা শেখানো গুরুত্বপূর্ণ কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা তাছাড়া আমাদের এখানে কোনও শিশু তার জন্ম নেওয়ার পরই তাকে কোনও কিছু সে শিখে আসে না তার ফলে সে কারো সাথে কথাবার্তা বা তার সাথে কথাবার্তা বলতে পারে না তার ফলে তাকে শেখানো তার মা বাবার কর্তব্য এবং তার মা বাবাই তাকে বাংলা ভাষা অ আ ক খ থেকে শেখানো শুরু করে যাতে সে বড় হয়ে বাকি মানুষজন বা অন্য কোনও মানুষজনের সাথে ভালোভাবে কথাবার্তা বলে তার সাথে সম্পর্ক বা ভালো ব্যবহার করতে পারে